মাছ ধরা আমাদের পেশা নেই তো যারা মাছ ধরে তারাই ভালো বলতে পারবে আমি বলতে পারবো না কেন না আমাদের মাছ ধরা পেশা না নেশা কেন না মাছ ধরা আমাদের যেমন আমরা পুকুরে মাছ ধরি যখন ইচ্ছে হয় যে মাছ ধরা ধরবো তখন মাছ ধরি তো যখন পুকুরে মাছ দ বড়ো পড়ে তখন আমরা সবাই খুব আনন্দ হয় তো সেইভাবে সেই বলছি যে পেশা বলছেন সেই পেশাটা কি বুঝি না আর সেই পেশা আমাদের বুঝ বুঝতে পারছি না কি তবে আমাদের যে নেশা মাছ ধরা সেই সেটাই বলছি যে আমাদের যখন ধরে না আমাদের বাজারে গিয়ে মাছ পাচ্ছি না তো আবার মাছের আমাদের দরকার বাড়িতে অতিথি এসছে সেই কারণে আমাদের পুকুরে মাছ ধরতেই হবে একটা নেশা যে আমাদের আমরা প্রত্যেকদিন খালে বিলে আমরা ছিপ নিয়ে মাছ ধরি এ এটা একটা নেশা তো আমাদের সেরকমই যে আমরা একটা যেমন আমার একটা দাদা এমনি একটু বৃষ্টি হলেই জাল নিয়ে মাছ ধরতে যাই খালেতে সেরকমই একটা মাছ ধরা আমাদের নেশা আমাদের অতিথি এসছে পুকুরে একটা একবার জাল ফেললাম মাছ ধরে নিয়ে চলে আসলাম হয়ে গেল তো সেরকমই যে আমার একটা দাদা যখন বর্ষাকাল আমাদের এদিকে হয় তো সেই সময় আমার একটা দাদা ছিপ নিয়ে এ বাদায় ও বাদায় খালে বিলে মাছ ধরে ধরে বেড়ায় ওর একটা নেশা সেরকমই আমাদের